হ্যালো বলছি যে তোমার ছেলে কি খেলা করবে এই শীতকালে যেরকম খেলাধুলা হয় স্কুলে বিভিন্ন রকমের খেলা হয় বা বায়রে গিয়ে সব পুরস্কার টুরস্কার জেতে ওই ফুটবল খেলা ধরো ক্রিকেট খেলা বা ওই লং জাম্প হাই জাম্প বা দৌড় খেলা তা আপনি কি আপনার ছেলেকে ভর্তি করে দেবেন হ্যাঁ আমি তো দেবো ছেলের খেলায় কেননা বায়রে গিয়ে খেলা করবে পুরস্কার আনবে এতে ভালো লাগবে বা ক্রিকেট খেলা হোক ফুটবল খেলা হোক বা হাই জাম্প বা লং জাম্প বা দৌড় এরকম শীতকালে ওদের ভালো লাগবে ওরা খেলা করবে পাঁচজনের সঙ্গে থাকবে আনন্দ করবে ওদেরও ভালো লাগবে পুরস্কার দেবে যখন ওদেরও খুশি হবে ভালো লাগবে ওদেরও আনন্দ পাবে নিজেরও ভালো লাগবে যে না বাচ্চারা খেলা করে পুরস্কার জিতেছে গু নিজেদের খুব ভালো লা হ্যাঁ শরীরও ভালো হবে তা আপনি আপনার ছেলেকে তাহলে নিয়ে যাবেন তাহলে আমিও আমার ছেলেকে ভর্তি করবো নিয়ে যাবো হুম খেলাধুলা করস নিয়ে যেয়ে তাও কী খেলা ক নিয়ে যাবে তাহলে নিয়ে যাবেন আপনি আপনার ছেলেকে ক্রিকেট খেলায় আপনার ছেলে কি খেলা করতে ভালোবাসে আচ্ছা ঠিক আছে তাহলে আমার ছেলেকে নিয়ে আমি স্কুলে যাবো তাহলে এখন রাখছি